লকডাউনে আমি কিছু রান্না করতে শিখেছি যেমন ধরুন মাংস পোস্ত শুক্তো চিংড়ি মাছের মালাইকারি সরষে ইলিশ দই কাতলা রুই মাছের কালিয়া চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আলুকাবলি মাছের তেল ঝাল দই বড়া পোস্ত বড়া রাধাবল্লবি ফুলকপির রোস্ট বাঁধাকপির ঝাল পোলাও আরো অন্যান্য রেসিপি রান্না করার চেষ্টা করেছি